হ্যাঁ আমার বিশেষ একটা সূর্যাস্ত বা সূর্যোদয়ের কথা দুটোই মনে আছে সূর্যোদয়টা যখন দেখেছিলাম দীঘাতে দীঘাতে গিয়েছিলাম দীঘাতে যে ভোরের যে সূর্যটা ওঠে তখন পূবাকাশে মুখ করে দাঁড়িয়ে আমি সূর্য ওঠাটা দেখছিলাম যে লাল হয়ে সুন্দর হয়ে সূর্য উঠছিল ওটা দেখতে আমার খুব ভালো লাগছিল কারণ ওই সুর্য ওঠাটা দেখলে মনে হয় যেন আমি পৃথিবীতে অনেক কিছু দেখতে পেয়েছি আর সূর্য অস্তটাও দেখি যখন বিকেলে একদম সন্ধে হব হব হয় তখন কিন্তু পশ্চিম আকাশের দিকে একটু ভালোভাবে তাকিয়ে দাঁড়ালেই বোঝা যায় যে সূর্যটা অস্ত যাচ্ছে অর্থাৎ ডুবে যাচ্ছে ওই সূর্যটা ডোবাটাও খুব আস্তে আস্তে ডুবে যায় ওটা খুব খুব ভালো লাগে এই দুটো আমি খুব ভালোভাবে দেখেছিলাম এই অভিজ্ঞতাটা আমি আমার ছোট্ট ভাই বোনেদের সাথে শেয়ারও করেছিলাম বলেছিলাম তোরা দেখ এ অভিজ্ঞতাটা আমার খুব ভালো লেগেছিল তাই আমি আশেপাশে যত ছেলে মেয়ে কাকু কাকিমা জেঠু জেঠিমা সব্বাইকে গুরুজনেদেরকে বলেছিলাম তোমরা একবার অন্তত নিজের বাড়িতেই বাইরেটায় দাঁড়িয়ে সূর্য অস্ত যায় কীভাবে সেইটাও দেখবে